প্রযুক্তির কারণে বিনোদন অবশ্যই বদলেছে মানুষ আগেরকার মানুষ কি হতো যেমন বিভিন্ন জায়গায় গ্রামের দিকে যেটা আমি যেহেতু গ্রামে থাকি সেজন্য আমি এটা বলতে পারবো যে কোনো জায়গায় যাত্রা বা কোনো অনুষ্ঠান হলে সেখানে বিভিন্ন মানুষের সমবেশ থাকতো বা অনেক মানুষ সেখানে আসতো দেখতো এবং অনেক বেশি তারা মজা করতো কিন্তু এখন যেটা হয় মানুষ এইসব যাত্রা বলুন বা গান এগুলো সামনা সামনি দেখার থেকে মানুষ ফোনেই বেশি দেখতে ভালোবাসে ওয়েব সিরিজের মাধ্যমে মানুষ নতুন যে সমস্ত সিনেমা আছে সেগুলো তারা দেখে কিন্তু আগে কি হতো কোনো মেলা বা কোনো অনুষ্ঠানে দেখা যাচ্ছে কোনো নতুন সিনেমা আসলো সেক্ষেত্রে টিকিট কেটে দেখতে হতো সেই যে মজা ছিল সেটা কিন্তু একটা আলাদা যে এটা আমরা সবাই মিলে দেখবো একটা নতুন সিনেমা আসছে এইদিন দেখতে পাবো এই টিকিটের মাধ্যমে দেখতে পাবো সবাই মিলে যে হৈ হৈ করে যাওয়া একটা আনন্দ নিয়ে যাওয়া সব পরিবারকে নিয়ে যাওয়া এগুলো একটা ভীষণই মজার ব্যাপার ছিল কিন্তু এখন বর্তমান যুগে প্রযুক্তি উন্নত হওয়ার কারণে আমরা আর এইভাবে বড়োপর্দাতে তো সিনেমা দেখি কিন্তু অনেকে আছে যারা বড়ো পর্দাতে না দেখে ফোনের মাধ্যমে সেগুলোকে টাকা দিয়ে কিনে সেগুলো তারা দেখে নেয় বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে তারা এই ভিডিও দ্যাখে এবং সেটা তারা এক জায়গায় না দেখে নিজেরা ঘরে বসে ফোনের মাধ্যমে দেখে নেয় বা গান শোনা আগে যেমন কি হতো কোনো শিল্পীরা আসলে আগে তারা সেখানে গানটা শুনতে যেত এবং খুব আনন্দ উপভোগ করত কিন্তু মানুষ এখন আগের থেকে তাদের সেই যে ধ্যান ধারণা বা শোনার যে মানসিকতা সব কিছুই পরিবর্তন হয়েছে তারা হয়তো কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হচ্ছে দুরের যারা বসে আছে তারা সেই দূর থেকে হয়তো সেই শিল্পীকে দেখতে পাচ্ছে না কিন্তু তাদেরকে দেখার সুযোগ যেভাবে করে দেওয়া হয় তাদের পেছনে অনেক বড়ো পর্দা থাকে তো তার মাধ্যমে তারা দেখতে পাচ্ছে বা কোনো ও ক্যামেরার মাধ্যমে বা দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ক্যামেরা বা বিভিন্ন লেন্সের মাধ্যমে দূরে যে সমস্ত মানুষ আছে তারাও সেখানে থেকে বসে ভালোভাবে সেই গান বা ভিডিও বলুন সেগুলো তারা ভালোভাবে দেখে এবং সে এটাকে খুব তারা এনজয় করে